সময়ের সাথে সাথে একজন ফোটোগ্রাফারের ভূমিকা তো পরিবর্তন হয়েই থাকে কেননা বিভিন্ন নতুন যন্ত্রপাতির দ্বারা ফোটোগ্রাফারের যে ক্যামেরার কোয়ালিটি তা কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে তার মেগাপিক্সেল কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি হয়েই চলেছে তো আমার মনে হয় যে একজন ফোটোগ্রাফারের যে সাধারণ যে পরিবর্তন তা কিন্তু সময়ের সাথে সাথে করা প্রয়োজন কারণ মানুষ যত ফ্যাশানেবল হচ্ছে যত আপডেট হচ্ছে তত কিন্তু ফোটোগ্রাফারের যে মাথার ওপর যে চাপ তা কিন্তু বেড়ে চলেছে আমি অবশ্যই মনে করি যে প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি এই ফোটোগ্রাফারের যে পেশাটি তা কিন্তু সহজলভ্য হয়ে যায়নি বরঞ্চ দুষ্করলভ্য হয়ে গিয়েছে এবং এটি যে প্রতিযোগিতামূলক তাও কিন্তু আমি বেশ লক্ষ করেছি কারণ একজন চায় তা অন্যের থেকে আমি যেন আরও বেশি ভালো ছবি তুলতে পারি আমাকে যেন আরও বেশি সুন্দর দেখায় সুন্দর দেখানো তো মানুষের তো এটা একটা সাধারণ বৈশিষ্ট্য তো সুন্দর দেখানোর জন্যে কিন্তু ফোটোগ্রাফারকে তার ফোটোগ্রাফির কোয়ালিটির মান কিন্তু অনেকটা বাড়াতে হবে